হ্যালো হ্যাঁ বলছি যে আমি আমার মানে আমার কুকুরটা ওর নাম হচ্ছে রুপসি মেয়ে কুকুর ও দুদিন ধরে না একটু খাওয়া দাওয়া করছে না মানে কিছুই খাচ্ছে না চুপচাপ রয়েছে সকাল থেকে ও ডাকে মানে ওর ডাকেই ঘুম থেকে উঠি ওর ডাকেই মানে শুতে যাই এরকম আর কি ব্যাপার কিন্তু দুদিন ধরে একদমই খাওয়া দাওয়া করছে না মানে কী করা যায় বলুন তো ফার্স্ট স্টেপটা কী নেব মানে এটাই ওর প্রথম হচ্ছে আর কি কী করা যায় বলুন তো হ্যাঁ ওর ইঞ্জেকশন মোটামুটি দেওয়া আছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ম্যাডাম ওর কোনো মানে ভয়ের কিছু নেই তো ও যে খাওয়া দাওয়া করছে না সেটা মানে না জল যে খুব একটা খাচ্ছে তা না মানে আমাদের জোর করে করে জলটা খাওয়াতে হচ্ছে কিন্তু খাবার একদমই খাচ্ছে না ও একটু ইয়ে খেতে ভালোবাসে ওদের যে খাবারটা হ্যাঁ হ্যাঁ সেইটাও হলে হতে পারে জলের সঙ্গে গুলে ওষুধ ওষুধ খাওয়ানো যেতে পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার টাইমটা আপনি কখন দেখবেন আমি কটার সময় নিয়ে যাব ওকে আপনার একটু টাইমটা একটু আচ্ছা ও কে ম্যাম হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ম্যাম